আমি বাংলা ভাষার কোনো আঞ্চলিক কিছু শিখিনি ব্যবহার ব্যবহারও করিনি কখনও কিন্তু ছোটবেলায় অনেক বা আশেপাশের অনেক মানুষ আসে যারা বাংলা ভাষায় কথা বলে যারা বাংলাদেশ থেকে এসেছে সেগুলো কেমন অদ্ভূত ধরনের শোনায় যেমন যাইতেছি খাইতেছি কি কত্তাছিস তাতাড়ি আয় এরম কিছু কিছু চারপাশে শুনে থাকি এগুলো বাঙাল ভাষা বলে এছাড়া বাংলা অনেক উপভাষা আছে যেমন সাঁওতালি ভাষা অনেক রকম আছে এগুলো বাংলা উপভাষা বলা যেতে পারে এরম অনেক সময় মেদিনীপুর গেলে নদিয়া পাহাড়ি অঞ্চলের নেপালিতে কিছু বাংলা ভাষার টান চলে আসে ওদের ওখানে এইসব উপভাষা আছে পশ্চিমবঙ্গের এখানে তারপরে সুন্দরবনে গেলে আরেক ধরনের বাংলা ভাষা পাওয়া যায় সেটা একটা বা বাংলার উপভাষাকে বলা যায়